হ্যাঁ নমস্কার আপনি ওই কি ধান বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা আপনার দোকানটা কোনখানে কোথায় আচ্ছা ঠিক আছে স্টেশনের সামনে আপনার দোকানের নামটা একবার বললে আমি আমি ওই ধানটা কিনতে যেতে পারব বা আমি এই ধান নিতে পারব ও কে ঠিক আছে আর আপনি কী কী ধান রাখেন এবং কত রাখেন আচ্ছা ঘরোয়া ও মিলের চাল দুটোই আপনার কাছে আছে এবং কোনটার রেট কত কী আছে এখন বর্তমানে কত কী যাচ্ছে কোনটা

আচ্ছা আর ইয়ে ওই আপনার কাছ আপনার কাছে আপনার কাছে এটা